হ্যাঁ বলুন লোন নিতে বলতে এখন সামনে একটা গাড়ি কিনতাম তো কতো কী লোনের ব্যাপারটা বলুন হ্যাঁ আমি রয়্যাল নোবো হ্যাঁ পনেরো কোটি আমার কাছে এখন এক কোটি আছে চোদ্দো কোটি পরে দোবো আছে কি এরকম লোন কোনো হ্যাঁ আমি বিশাল বড়ো ব্যবসাদার আমি আমার অনেক ধান ব্যবসা আছে আলু ব্যবসা আছে লোন নিলে তো আমি বাইরে গিয়ে খুব জিজ্ঞাসা করবো যে আমার বাজেট তো চাই তখন

আচ্ছা আমি তো পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে কোনো শাখা আছে আচ্ছা কাস্টোমার কেয়ারের নম্বরটা বলতে পারেন বলুন লিখে নিচ্ছি নাইন সিক্স নাইন টু ফোর টু টু

নাইন এইট নটা হয়েছে আর একটা সেভেন ঠিক আছে এটা পূর্ব মেদিনীপুরে তাই তো না কোথায় কার লোনের তবুও কেমন কিছু ইন্টারেস্ট আছে বলতে পারবেন কিছু তাহলে আগে থেকে জেনে নিই দশ পার্সেন্ট আর যেরকম আমি করবো সেরকম না কি মানে মাস মাস কোন আমার তো পনেরো কোটির গাড়ি তো তাই আমি এক কোটি দেবো আর চোদ্দো কোটি পরে দেবো আমার দুবছরে শোধ হয়ে যাবে এখন টাকা নেই দুবছরে শোধ করে দেবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে